হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি অ্যাক্সিস ব্যাঙ্কের বিহাফ থেকে বলছিলাম দিপ্তেশ দে আমার কথা কি পবিত্র মন্ডলের সাথে হচ্ছে হ্যাঁ বলছিলাম স্যার আপনি কি এখন ফার্স্ট ইয়ারে পড়ছেন আসলে আমি আপনাকে ফোনটা করা হচ্ছে আমাদের অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে আপনার জন্য একটা ফায়ার প্রুফ এডুকেশান লোনের সার্ভিস আছে বুঝেছেন আমাদের এখানে অনেক কম রেট অফ ইন্টারেস্টে আপনি এই এডুকেশান লোনটা পেয়ে যাবেন ঠিক আছে এবং নানান সুযোগ সুবিধাও আছে এর সাথে আপনার কি এখন এডুকেশান লোনটার দরকার আছে কোনো স্যার

না স্যার এই লোনটা ধরুন আপনার এই লোনে অনেক ফ্লেক্সিবিলিটি আছে অনেকটাই ফ্লেক্সিবেল যেমন ধরুন আপনি আপনার কোয়ালিফিকেসান অনুযায়ী এটার এই লোনটা হবে এবং তাছাড়াও যতোটা ধরুন আপনি দু লাখ টাকা বা তিন লাখ টাকার মতো যেরকম আপনার আসবে সেরকম যদি আপনি লোনটা নেন লোন থেকে আপনি ফার্স্ট অফ অল তো এটা ক অনেক কম রেটে যে নানান জায়গা থেকে এডুকেশান লোন হয় তার থেকে আমরা অনেক কম রেট অফ ইন্টারেস্টে দিচ্ছি এটা ঠিক আছে প্রায় ওয়ান পারসেন্টই ধরে নিন ঠিক আছে এবং তাছাড়াও আপনি এই লোনটা যখন তখন যখন আপনি কিছুটা পেমেন্ট করতে থাকবেন তার ওপরে আপনি এই লোনটা আবার টপ আপও করতে পারবেন ঠিক আছে সেই সুযোগ সুবিধা থাকবে এর জন্য আপনাকে ব্যাঙ্কে আসতে হবে না আপনি বাড়িতে বসে আমাদের যে অ্যাপসটা আছে তার মাধ্যমেই টপ আপ করে নিতে পারবেন ঠিক আছে এর জন্য কোনো আসা যাওয়ার দরকার নেই আর আপনি যদি লোনটা নিতে ইচ্ছুক হন তাহলে আপনি আমাদের ব্যাঙ্কে আসবেন একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আধার কার্ড প্যান কার্ড এবং আপনার কোয়ালিফিকেশান বলতে ওই ধরুন মাধ্যমিক উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট তারপরে আপনার রেজাল্ট এই সব নিয়ে একটু আমাদের ব্যাঙ্কে চলে আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ওকে স্যার থ্যাংক ইউ